আমি দুর্গাপুজো মহাশিবরাত্রি মকর সংক্রান্তি এগুলো বিশেষ করে উদযাপন করে থাকি এই সময়ে নতুন জামা কেনা হয় মন্দিরে গিয়ে পুজো দেওয়া হয় মকর সংক্রান্তির সময় নানান পিঠে পুলি বানানো হয় দুর্গোপুজোর সময় নানান প্রিয় এবং যে খাবারগুলো আমরা খেতে খুব ভালোবাসি সেগুলো রান্না করা হয় একসাথে বেরিয়ে ঠাকুর দেখতে যাওয়া হয় অনেক আনন্দ করা হয় গল্প টল্প করা হয় এছাড়াও যেহেতু আমরা ভারতবাসী আমাদের মধ্যে সব ধর্মের প্রতি সমান সম্মান মর্যাদা বর্তমান তাই আমরা ঈদ বড়দিন দিওয়ালি হোলি এগুলোকেও উৎসাহের সাথে উদযাপন করে থাকি হোলির সময়ে একে অপরের গায়ে রঙ লাগানো দিওয়ালির সময় একসাথে প্রদীপ জ্বালা একসাথে বাজি পোড়ানো ঈদের দিন প্রিয় বন্ধুর বাড়িতে গিয়ে ঈদের খাবার খেয়ে আসা বড়দিনের দিন একসাথে আনন্দ করে কেক কাটা এগুলোও আমরা করে থাকি তবে বাঙালি হওয়ায় আমাদের যেটা সর্বাগ্রে উদযাপন করা হয় সেটা হচ্ছে দুর্গাপুজো সাতদিন ধরে পরিবার বন্ধুবান্ধবদের সাথে উদযাপন করা হয় সাতটা দিন বছরের সবচেয়ে ভালো কাটে এছাড়া শিবরাত্রিতে শিব মন্দিরে গিয়ে পুজো দেওয়া হয় মকর সংক্রান্তির দিন নানান পিঠে পুলি ইত্যাদি বাড়িতে বানানো হয় বাড়ির ছোটোদের নতুন জামা কিনে দেওয়া হয় একসাথে আনন্দ করা হয়